হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ

কেমন সাইজ কেমন ও তো ওরকমই সোফা কাম বেড আমাদের এখানে যা আছে মোটামুটি আপনার ধরুন পঞ্চাশ হাজার কাছাকাছি থেকে কমের মধ্যে এবারে সেটা দেখতে হবে এবারে কোয়ালিটিও তো আছে না কেমন কি নেবেন আপনি তো একদম সেগুন কাঠ দেওয়া হবে

আলমারি বলতে কেমন আপনি চাইছেন শোকেস গোদরেজ ওই আপনার কুড়ি পঁচিশের মধ্যে এরকম আমাদের শোরুমটা হচ্ছে বেহালার চৌরাস্তা

হ্যাঁ তার জন্যে একটু এটা তো দিতেই হবে কারণ আমাদের গাড়ি ভাড়াটার জন্য জাস্ট রেডি মেড বলতে আমাদের তো আসলে পিস পিস করে হয় তো ওখানে গিয়েই তোমাকে সেটিং করতে হবে হ্যাঁ হ্যাঁ এই ওকে